হ্যাঁ ভারতের বর্তমানে চলচ্চিত্র বা সঙ্গীত জগতে অনেক উন্নত হয়ে গেছে আগেকার দিনেও উন্নত ছিল আগেকার দিনে যেমন কি হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে কিশোর কুমার লতা মঙ্গেশকর এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের সঙ্গীত শিল্পিরা ছিলেন এবং চলচ্চিত্র শিল্পী বলতে গেলে হ্যাঁ দেবানন্দ ছিলেন অমিতাভ বচ্চন ছিলেন এবং অন্যান্য উত্তম কুমার ছিলেন তারাও বিখ্যাত বিখ্যাত সব সঙ্গীত শিল্পী বা চলচ্চিত্রকার ছিলেন বর্তমানেও অনেকজন উন্নত বা চলচ্চিত্রকার শিল্প রয়েছে চলচ্চিত্রকার বলতে এই বলতে গেলে শারুক খান দেব জিৎ রঞ্জিত মল্লিক এছাড়াও প্রসেনজিৎ ঋতুপর্ণা তারপরে হল অনেক আরো চলচ্চিত্র শিল্পী রয়েছেন তারপরে সঙ্গীত শিল্পীও অনেক রয়েছেন যেমন অরিজিৎ সিং তারপরে শ্রেয়া ঘোষাল এবং অন্যান্যরা আমি হ্যাঁ আমি এক অনেক ধরনের সিনেমা বা সিরিজ দেখে থাকি যেমন তার মধ্যে হল চাঁদের পাহাড় চাঁদের পাহাড় সিরিজটি আমার প্রিয় এর থেকে একটি এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস উপন্যাস এই সিরিজ থেকে আমি বাংলায় সিনেমাও হয়েছে এই সিনেমাটা আমাদের আমার খুব প্রিয় আমার এর মধ্যে প্রিয় অভিনেতা আর অভিনেত্রী হল দেব আর একটা হল ও কোয়েল আমি দেব ও দেব আর কোয়েলের যখনই নতুন কোন সিনেমা আসে আমি সেই সিনেমাগুলো দেখতে খুবই পছন্দ করি আমার কোন সিনেমার গান সবযেয়ে বেশি উপভোগ করি সেইটি হল আমার সবযেয়ে বেশি ভালো লাগে উত্তম কুমারের শেষ দেখা এই শেষ দেখা সিনেমায় যে সমস্ত গানগুলি রয়েছে সেগুলি আমাকে খুবই ভালো লাগে এই যখনই আমি এই সিনেমাটা দেখি বা আমি কোথাও দূরে যাই আমি বাসের মধ্যে এই সিনেমার গানগুলি আমি চালাতে থাকি আমার প্রিয় গায়ক সম্পর্কে বলতে গেলে আমাকে বলতে হবে আমার প্রিয় গায়ক হচ্ছে র অরিজিৎ সিং কারণ অরিজিৎ সিং বর্তমানে একজন সবযেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ গায়ক এই গায়ক যখনই কোন নতুন নতুন গান প্রকাশিত করেন তখনই তরুণদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এই গান সকলেই শুনতে চায় আমিও খুব ভালোবাসি এই গান এদের এরও অরিজিৎ সিংয়ের গান শুনতে